আমার জীবনে যে কয়েকটি স্মরণীয় ঘটনা ঘটেছিল এবং বিশেষ সময় এসেছিল তার মধ্যে আমার বিশেষ মানুষের সাথে পরিচয় ঘটেছিল বেশ কয়েকজনের সাথে তো আমার বিভিন্ন ধরনের সেই স্মৃতির মধ্যে বেশ কয়েকজন রয়েছে এইগুলির মধ্যে যেগুলি আমার প্রধান বা অন্যতম তার মধ্যে একজন হল আমার এনসিসি ক্যাম্পের প্রধান শিক্ষক মাননীয় শর্মা বাবু তো ওনার সাথে মেশার সময় আমার জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্মরণীয় সময় গিয়েছে ওনার সাথে কাজ করতে গিয়ে আমার বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল কারণ উনি ছিলেন অত্যন্ত কঠিন প্রকৃতির এবং ডিসিপ্লিন ব্যক্তি ওনার সাথে কাজ করার সময় আমি আমার জীবনে প্রচুর পরিবর্তন ঘটাতে বাধ্য হয়েছিলাম তার কারণ ওনার জীবন জীবনধারণা সম্পর্কে আমার যথেষ্ট মতামত ও গুরুত্ব দিতে হয়েছিল তাই ওনার সাথে মিশে আমি আমার জীবনকে ওনার জীবনের সাথে প্রায় অনেকটা একত্রিত করে নিয়েছিলাম এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমি এই সমস্যার সমাধান করেছিলাম